হ্যালো শাওনাদি আমি শাকিরা আপনাদের কাস্টোমার বলছি যে আমি কিছু ড্রেস কেনার জন্য আপনাকে ফোন করেচি দোকানদারকে ফোন করেছি দোকানদার তুলছে না তাই আপনার কাছে ফোন করেছি দক্ষিণ দিনাজপুর থেকে ওই তো কিছু ড্রেস অর্ডার করার ছিলো হুম বাচ্চাদের কিছু ড্রেস অর্ডার করার ছিলো এসছে কিনা জিজ্ঞেসা করছিলাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ গিয়ে আমার ফেরত আসতে হবে ওই জন্য করে বললাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি ধন্যবাদ